আমাদের ঝাড়গ্রামে এর সেরকম বিশেষ কিছু ঘোরার জায়গা নেই তো তার মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি এবং কয়েকটি শিশু উদ্যান এবং ঝাড়গ্রামের অরণ্য তো আমি চাইবো সরকার থেকে যেন ওই ঝাড়গ্রাম রাজবাড়িকে ভালোভাবে মেরামতি করে দেওয়া হয় এবং যাতে দর্শ পর্যটকদের চোখে লাগে এবং পর্যটকরা এসে যেমন ওই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে এবং সবচেয়ে আগে প্রয়োজন পর্যটকদের যাতায়াতের জন্য যে রাস্তাগুলি আছে সে রাস্তাগুলির মেরামতির প্রয়োজন এবং আমাদের ঝাড়গ্রামের কিছু রাস্তা অনেক সরু হওয়ায় সেখানে অনেক সময় পর্যটকরা আসলেও তাদের গাড়ি নিয়ে ঢুকতে পারে না যার জন্য তারা ভেতরের দিকে যেতে চায় না এবং অস্বস্তিবোধ করে আমি চাই এই রাস্তাগুলি যাতে সরু থেকে একটু চওড়া করে দেওয়া চওড়া করে দেওয়া হয় যার জন্য পর্যটকরা তাদের গাড়ি নিয়ে আসতে পারে এবং ওই রাজবাড়িটি যাতে একটি পার্কের মতো করে দেওয়া হয় যাতে মানুষরা ওইখানে এসে একটু সময় কাটাতে পারে এবং আরও চাইবো ঝাড়গ্রামের আর অরণ্যটি যাতে ধ্বংস করে দেওয়া না হয় এবং ঝাড়গ্রামের অরণ্যটি যেমন আরও ভালো থাকে এবং ওখানে আরও গাছ লাগানোর প্রয়োজন আছে অনেক মানুষ অরণ্যও পছন্দ করেন এবং তারা যাতে ওই অরণ্যে এসে সময় কাটাতে পারে সেই জন্য অরণ্যকে বাঁচিয়ে রাখারও দরকার আছে তাছাড়াও আমিইই চাইবো যে আমাদের ঝাড়গ্রাম জেলায় এমন এক দুটি পার্ক হয় পার্কের ব্যবস্থা করা হয় যাতে পর্যটকরা দূর থেকে এখানে আসবেন এবং ওই পার্কের মধ্যে বসে কিছুটা সময় কাটাবেন এইগুলিই আমার পরামর্শ